আমার মাতৃভাষা হল বাংলা বাংলাতেই আমার জন্ম বাংলায় আমার মৃত্যু হবে হয়তো বাংলা থেকেই আমার জীবনে শেষ বা শুরু বাংলা ভাষা নিয়েই আমার ভবিষ্যৎ বাংলার বই বাংলা ভাষা থেকেই সব কিছু ছোট থেকেই মা বা বাবার কাছ থেকেই আমি বাংলা ভাষা শিখেছি বাংলা ভাষায় কীভাবে কথা বলতে হয় সেই সবও আমাকে শিখিয়েছেন আমার মা বাবা বা অন্যান্য গুরুজনরা বাংলা ভাষা এমন এক ভাষা যা মানুষের মনকে ঐতিহ্যপূর্ণ বা আঁকড়ে ধরে বাংলা থেকে শুরু করে সমস্ত রকম ল্যাঙ্গোয়েজ বা ভাষা থাকতেও বাংলায় আমাদের জন্ম তাই আমরা বাঙালির ছেলে এই রূপে আমরা থাকি বর্তমানে বাংলার একটি আমরা স্কুলে ভর্তি হয়েছি যেখানে সমস্ত বই যেমন বাংলা ভূগোল অঙ্ক পরিবেশ জীবন বিজ্ঞান জড় বিজ্ঞান ইত্যাদি সবই বাংলা থেকে সমস্ত টিচার বা মাস্টার মশাইরাও বাংলায় কথা বলেন কিন্তু একটি একটি ভাষা যেটি ইংলিশ এটি বিশেষ করে ইংরেজি স্যার পড়ান বাংলাতেই এমন কিছু কথা রয়েছে যেগুলি আমাদের মনকে বা যুব সমাজকে উদবুদ্ধ করে এবং বাংলা থেকে কীভাবে এগিয়ে যেতে হয় সেই দিকে চোখ রাখে তাই আমি বলি বাংলা ভাষা আমাদের প্রিয় ভাষা বা মাতৃভাষা